আমার প্রিয় খেলা বলতে ফুটবলকেই বুঝি কারণ আমি নিজে ফুটবল খেলতে খুব ভালোবাসতাম তাই ফুটবলও খেলতাম বর্তমানে আমার বয়স বেশি হওয়ার জন্য আমি ফুটবল খেলতে পারি না ঠিকই কিন্তু পাড়া বা ক্লাবে যে কোনো টুর্নামেন্ট ফুটবল হলে আমি সেগুলো দাঁড়িয়ে দেখে আনন্দ উপভোগ করি কিন্তু বর্তমানে যে সব জায়গায় খেলাধুলা হয় আজকাল বাচ্চারা কেউই খেলতে চায় না সবাই মোবাইল মধ্যে আসক্ত হয়ে গেছে ফলে কী হয়েছে বাচ্চাদের মস্তিষ্ক বিকৃতি হয়ে যাচ্ছে এবং খেলাধুলা কী জিনিস তারা জানে না শুধু টিভিতেও আমরা খেলা দেখি টিভির খেলা দেখে আমরা অনেক আনন্দ উপভোগ করি সারা পৃথিবীময় খেলাধুলা নিয়ে চর্চা আছে ঠিকই কিন্তু বর্তমানে এই মোবাইলটা খুবই মানুষের ব্যবহার বেশি করে ফেলছে বাচ্চারা এছাড়া আমি সন্ধ্যেবেলা হলে ক্যারম খেলতেও ভালোবাসি ক্যারম খেললেও আমার খুব ভাল লাগে